আমি প্রথমে আমাদের এই পূর্ব মেদিনীপুর রেল টেশনের পাশে বিমলদার দোকানে একটি মিক্সির মেশিন কিনে এনেছিলাম ওই মিক্সি মেশিনটা আমার খুব ভালো বলেছিলো যে দেখো বৌদি তোমার এই মেক্সির মেশিনটা মোটামোটি বছর পাঁচেক দেখতে হবে না আমি গ্রান্টি নিয়ে নিচ্ছি যাতে তুমি ভালোই বাটনা টাটনা বাটতে পারো চাল গুঁড়ি তোমার যা প্রয়োজন সেগুলো তুমি করতে পারো কিন্তু বিক্রি করার সময় এক রকম বলে বিক্রি করে দিয়েছে এখন দেখছি আমি মাত্র ছ মাস ব্যবহার করছি তাতেই দেখছি আমার মেক্সিটা খুব একটা ভালো না মিক্সিটা খুব খারাপের দিকেই যাচ্ছে এটা আমার ভালো লাগছে না কারণ মিক্সিটা দেখছি প্রথমে ঘুরতে ঘুরতে যেন বন্ধ হয়ে যাচ্ছে মিক্সির নিচের সুইচটা যেন লালটা যখন একটু গরম হয়ে যাচ্ছে তখনই বন্ধ হয়ে যাচ্ছে অন করলেও জোড়া যাচ্ছে না এই খারাপগুলো খুব খারাপ দিকই লাগছে আমার খুব ভালো লাগছে না কারণ মেক্সিটা আমার প্রায় পাঁচ হাজার টাকা দাম নিয়েছিলো দামের তুলনায় কিন্তু জিনিসটা ভালো হলো না এই জন্য আমার খুব ভালো লাগলো এই এই মেক্সিটা একবারেই ভালো না খুব খারাপ খুব খারাপ